পশ্চিম মেদিনীপুরের সাংবাদিকরা আমাদের গ্রামীণ সমস্ত কিছু খবরের সবকিছুই তারা সাংবাদিক হিসাবে তথ্য তুলে নিয়ে কোনো গ্রামীণ সমস্যা কোনো পারিবারিক সমস্যা কোনো পার্টি পার্টির সমস্যা জনসাধারণের কোনো কিছু সমস্যা সেই সবকিছু তারা সাংবাদিকরা খুঁজে সবকিছু সাংবাদিক নিয়ে যে খবর নিয়ে যে টিভির ইয়েতে পেপারে তারা সেই সব খবর পৌঁছে দেন সেই পৌঁছে দেওয়ার সেই সব খবর আমরা ঘরে বসে দেখে আমরা বুঝতে সবকিছু খবর পাই সেগুলো পড়ে টিভিতে দেখে তার জন্য সাংবাদিকদেরকে ই